হ্যাঁ বল এই তো কেটে যাচ্ছে সময় এখন আর পাই না অনেক ব্যস্ততার মধ্যে আছি তা কেন ফোন করেছিলি না কালকে ছুটি আছে গুরু পূর্ণিমা তো তাই জন্য তা কালীঘাটে চল হ্যাঁ তা সকাল সকাল হ্যাঁ সকাল সকাল বেরিয়ে ওইখানে সারা দিন থাকব পুজো টুজো দেব তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে একটু প্রসাদ টোসাদ খেয়ে বেরোবো আসবো তা তুই কী করবি

না না কালকে ছুটি আছে কালকে যেতে পারবো তা ভোর কটার সময় বেরোবি বল আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক হুম হুম হুম ঠিক আছে আচ্ছা সেটা তো আর দেখা হয় নি তা এই সুযোগেই দেখে আসতে হবে

না না না না সেই সব চিন্তাভাবনা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক তুই বেরোনোর আগে একটা ফোন করে দিস হ্যাঁ হুম হুম তাহলে সুবিধা হবে আমার হ্যাঁ ঠিক আছে হুম